আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলা ভাষা সমস্ত ক্ষেত্রেই ব্যবহৃত হয় একে অপরের সঙ্গে ভাব বিনিময়ের সময় বা কথা প্রকাশ করার সময় বাংলা ভাষা ব্যবহার করা হয় আবার লেখার সময়েও বাংলা ভাষাতেই লেখা হয় আবার পড়াশোনাও শেখানো হয় তার সাথে সাথে বাচ্চাদেরকে শেখানো আবার বড় করে তোলা সমস্ত কিছুই বাংলা ভাষায় যাতায়াত ব্যবস্থাতেও সেই একইভাবেই বাংলা ভাষা একই রূপ ধারণ করে আছে সাহিত্য আর কবিতা সাহিত্য কবিতা ছাড়া বাংলা সমস্ত কিছুই অসম্পূর্ণ বড় বড় কাব্য তাদের নানা রকম কবির পরিচিতি এই সমস্ত আমাদের একটা বিশাল বড় অঙ্গ এগুলো না থাকলে বাংলার কোনো কথা বা গল্পের মাধুর্য পাওয়া যায় না এই জন্য বাংলা ভাষাটা খুব ভালোভাবে ব্যবহৃত হয় এবং আমরা ব্যবহার করে থাকি